হ্যালো আগের দিন আপনার দোকান থেকে আমি জুতো নিয়ে এসেছিলাম আর জুতোটা আমি ঠিক সাইজ বলেছিলাম কিন্তু সেরকম সাইজ দেন নি আমি তো ঠিক মাপেরই দিয়েছিলাম কিন্তু সেরকম আর কি সাইজের আসে নি জুতোটা এবার বলুন যে কীভাবে রিটার্ন করা যায় ভুল ভুল করে ভুল করে হয় কী করে এটা ভুল করে হয় কী করে আমি তো সাইজটা ঠিকই বলেছি এবার আপনার দায়িত্ব আপনারা পরেও দেখেছি এবার প্যাকিং করার সমায় হয়তো দুঃখিত এরকম বললে হয় আমি অনেক দূরে থাকি এবার জিনিসটা এসেচে আমি অনেক আশা করে একটা জিনিস কিনেছি জুতোটা ভালো সব কিছুই ভালো বলেছি এবার এটা আপনার দায়িত্ব আপনার আমার দায়িত্ব ছিলো যে এটা ভালো করে পাঠানো ঠিক আছে কিন্তু সেরকমটা হলো না এবার কীভাবে রিটার্ন নেবো এবার আমি তো অনেক দূরে থাকি এবার বলুন আপনি নেক্সট দিন মানে কবে নেক্সট দিন বললে আমি ক দিন গিয়েছিলাম ঘুরে এসেছি কিন্তু দোকান হয়তো আমি যখন ঠিক আছে আমি রাখ রাকছি পরে কথা বলছি